হ্যাঁ দাদা আপনাদের পাম্পে আমি দশ লিটার পেট্রোল নিতে চাই কেমন কি রেট আছে রেটটা যদি একটু জানান এত দাম পড়ে গেছে না না এমনি নর্মাল পেট্রোলটাই নর্মাল পেট্রোলটা বারো হাজার টাকা পড়ে যাবে আচ্ছা আচ্ছা এত দাম বেড়ে যাওয়ায় সত্যি আমাদের সমস্যায় পড়তে হচ্ছে বলুন তো আমাদের মতন নিত্যযাত্রী বা সাধারণ মানুষদের খুবই অসুবিধা হচ্ছে আপনারা পেট্রোল বলতে আমাদের ধরুন এখন চাষবাসের সময় কৃষিকাজ হবে তখন এবারে গাড়িতে প্রচুর পেট্রোল লাগে তাপরে গাড়িতে পেট্রোলের জন্য ধরুন যে কৃষকদের চাষ করবো বা জমি তাদের ক্ষেত্রে আমদের মূল্য বাড়াতে হবে এবারে সবাই চাষিবাসী এলাকার মানুষ তারা তো বলছে এত দাম বেড়ে যাচ্ছে আমি তো কিছু বলতে পারছি না বলছি পেট্রোলের দাম বেড়ে গেছে তো কি করবো বলুন আমি সেই জন্যই হুম হুম হুম সেটাই গাড়ির কোনো মানে ইঞ্জিনের সমস্যা মানে কি ধরুন কমা পেট্রোলটা লাগিয়ে নেব লাগিয়ে নিলে ইঞ্জিনের আবার কিছু দিন পরে সমস্যা দেখা দিতে পারে

আচ্ছা আচ্ছা আর আর এই পেট্রোলের ক্রমবর্ধমান প্রত্যেকদিন হ্রাস বৃদ্ধির জন্য আপনাদের যে কোনো মানে আগে থেকে ইনফরমেশান থাকে কি না এমনি হঠাৎ করে বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা তো ধরুন পেট্রোল এক কিনতে এসে দেখি একদাম আগের দিনে পরের দিনে যেয়ে দেখি আরেক দামে এবং নিত্য যাত্রীরা বা নিত্য ক্রেতারা সত্যিই খুব সমস্যার মধ্যে পড়ছি হুম আচ্ছা ঠিক আছে একটু দেখে রেটটা করবেন আর কি বলবো বলুন আপনাদেরও তো কিছু করার নেই ওখানে ঠিক আছে দাদা রাখছি তাহলে হুম